একটি ব্যবসা যদি গ্রামে শুরু করা হয় সেখানে সেই সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় প্রথমত সেখানে কিন্তু কোনো ব্যাঙ্ক নেই গ্রামে কিন্তু সচরাচর ব্যাঙ্ক থাকে না তারপর সেখানে অনলাইন পরিষেবা নেই ঠিক ঠাক করে তারপর নেটওয়ার্কেরও সেখানে কোনো ঠিক ঠাক করে পরিষেবা নেই আর যদি কোনো ব্যক্তি সবার কাছে তো টাকা থাকে না অনেকে ব্যাংকের লোন নিয়ে তারপর ব্যবসা শুরু করতে চায় তো যদি গ্রামে যদি কোনো ব্যবসা শুরু করা হয় সেখানে হয়তো ব্যাংকের যদি ব্যাঙ্ক থেকে যদি লোন নেওয়া হয় তাহলে মানে কম সুদে লোনটা দিয়ে দেয় কিন্তু গ্রামে হচ্ছে কোনো মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয় সুদের উপর তো সেই তারা হচ্ছে কড়া একটা মানে চড়া সুদে দেয় টাকাটা তো সেই সেই দিক থেকে দেখতে গেলে গ্রামের মানুষের প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে তো তারপর আরেকটা অসুবিধা হচ্ছে স গ্রামে যদি ব্যবসা শুরু করা হয় তাহলে কিন্তু গ্রামের মানুষরাই সেখানে জিনিসপত্র শুধু নেবে আর শহরাঞ্চলের ক্ষেত্রে কি হয় শহরাঞ্চলে হচ্ছে বিভিন্ন শহরাঞ্চলের মানুষ সেখানে এসে নিতে পারে কিন্তু গ্রামে তো তেমন প্রয়োজন হয় না তাই গ্রামের এই সমস্ত সম্মুখীনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং যদি গ্রামে ব্যবসা শুরু করতে হয় তাহলে সেখানে অবশ্যই ব্যাঙ্ক প্রথমত ব্যাঙ্ক একটা তৈরি করা প্রয়োজন কারণ ব্যাঙ্ক থেকে লোন নিলে তারা অবশ্যই ভালো ঋণ নিয়ে ব্যবসা করতে পারবে তারপর যেমন গ্রাম থেকে শহর অনেক দূরে সেখানে পরিবহন ব্যবস্থাটা ভালো করে করতে হবে যেন খুব শীঘ্রই একটা শহর থেকে গ্রামে যেন জিনিসপত্র চলে আসাযাওয়া হতে হয় তারপর নেটওয়ার্ক ব্যবস্থাটা ভালো করতে হবে অনলাইন ব্যবস্থা করতে হবে এগুলো করলে সমস্ত সমস্যার সম্মুখীন থেকে মুক্তি পাওয়া যাবে